কাজের জায়গাতে যখন কোন কঠিন পরিস্থিতি হয় তখন ওই মাথা ঠান্ডা রেখে সেই কাজটা থেকে কীভাবে বেরনো যাবে বা সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে সেটা ঠিকভাবে করানো যায় আমি কিন্তু সেই প্রচেষ্টায় করি তা এরকম ঘটনা আমাদের একটা ঘটেছিল আমাদের আমি যেখানে কাজ করি সেখানে একটা ড্রয়িং কম্পিটিশান হয়েছিলো তো সেখানে এমন হয়েছিলো যে আমাদের দুটো ধাপে ভাগ করা ছিল একটা এ গ্রুপ একটা বি গ্রুপ তো এ গ্রুপেরগুলো ছিল বাচ্চা এবং বি গ্রুপেরগুলো ছিল বড়ো তো এ গ্রুপের বাচ্চাদের অনেক মানে বয়সের জন্য এলোমেলো জায়গায় তাদেরকে আমাকে বসাতে হয়েছিলো তো আমাদের যিনি স্যার ছিলেন তিনি এসে আমার উপরে তোড় জোড় করেছিলেন যে এবার আমি কীভাবে রেজাল্ট বের করব কীভাবে কী বুঝব কে কোথায় পরীক্ষা দিচ্ছে দিয়ে এরকম নানা এসে সে আমার কাছে বলে তা আমি তারপরে মাথা ঠান্ডা করে ভাবলাম যে যে যেখানে বসে আছে সেই রকমভাবে যদি একটা সিরিয়াল বানিয়ে নেওয়া যায় তাহলে আমাদের রেজাল্টটা প্রকাশনা করতে সুবিধা হবে তো সেই অনুযায়ী আমি একটা ঝটপট একটা সিরিয়াল নাম্বার ধরে তাদের নাম ধরে একটা শিট রেডি করে নিই এবং সেটি সেটি আমি পরে স্যারকে দিই স্যার দেখে বলে আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে কাজটা করা যায় তো এই রকমই ছোটো খাটো অনেক রকমের পরিস্থিতির মোকাবিলা আমাদের করতে হয় সামনে সরস্বতী পুজো ছিল কেউ কোথাও ছিল না সরস্বতী পুজোর আগের দিন সমস্ত ডেকরেশন কিন্তু আমাকে আর স্যারকে করতে হয়েছিলো তো স্যারের একটুতেই মাথা গরম হয়ে যায় তো সেই জন্য কি কাজ করতে হয় যে আমাকে একটু ঠান্ডা মাথায় ভেবে নিয়ে সেই কাজগুলো করিয়ে নিতে হয় তো এইভাবে আমাকে আমার কাজের জায়গাতে কঠিন থেকেও কঠিন এছাড়াও ছোট খাটো বুঝতেই পারছেন কাজের জায়গাতে নানা রকমের অসুবিধা ব্যাপার আসবে কিন্তু সেইগুলোকে ঠান্ডা মাথায় যে কোনো সমস্যাই হোক না কেন সেটা কিন্তু সব সময় শান্ত শিষ্ট মাথায় রাগ কমিয়ে ভালোভাবে ভেবে দেখলে সেটার উপায় কিন্তু বেরিয়ে আসে